খেলার জন্য আমার প্রিয় খেলা আমি ছোট থেকে ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন এইগুলো খেলতে অনেক পছন্দ করতাম আমি ছোটর সময় এগুলো অনেক খেলতাম সকাল থেকে বিকেল অবধি আমি ক্রিকেট বা কোনো সময় ফুটবল বা কোনো সময় ব্যাডমিন্টন এগুলো খেলতে থাকতাম বন্ধুগুলোর সঙ্গে সবসময়ই ক্রিকেট ফুটবল নিয়ে ব্যস্ত থাকতাম আমরা প্রায়ই অনেক জায়গায় গিয়ে নিয়ে খেলতাম খেলা জিতে আসতাম তারপরে আমরা কিছুটা কিছু সময় পরে আমরা ফোন নিয়েছি তো ফোনের মধ্যে যখন পাবজি এল ফ্রি ফায়ার এল তখন থেকে আমরা পাবজি আর ফ্রি ফায়ার খেলা স্টার্ট করেছি তার জন্য আমরা আর বাইরে অত বাইরে বেশি খেলি না আমাদের কারণ কী ফ্রি ফায়ার আর পাবজি খেলতে বেশি ভাল লাগে ঘরের ভিতরে বসে নিয়ে আর আমরা চার তিন চারজন বন্ধু মিলে একসাথে পাবজি খেলি বা কোনো সময় ফ্রি ফায়ার খেলি ফ্রি ফায়ারে ফ্রি ফায়ার আর পাবজির ভিতরে যে যে গান নিয়ে যুদ্ধ করা বা বা সেই গেমের মধ্যে খেলা গেমটা খেলে জেতা সেটার সেটা অনেক ভালো লাগে তাই আমি পাবজি বা ফ্রি ফায়ার পাবজি ফ্রি ফায়ার খেলতে অনেক পছন্দ করি